ছোটবেলার অনেক স্মৃতিই আছে যেগুলো আমার খুব প্রিয় কিন্তু তারই মধ্যে কিছু স্মৃতি যেগুলোর জন্য আমাকে বিশেষ করে তোলে সেগুলির মধ্যে অন্যতম হলো ছোটবেলায় আমি যখন ক্লাস এইটে পড়তাম তখন আমি প্রথম ক্লাসে ফার্স্ট হয়েছিলাম এবং তার জন্য ক্লাসের প্রত্যেকেই আমাকে প্রত্যেক স্যার এবং অন্যান্য ছাত্ররাও আমাকে ভীষণ ভালোবাসতো আমাকে স্নেহ করতো এবং ওই ঘটনাটা আমার আজও মনে আছে প্রথম বার ক্লাসে প্রথম হওয়ার অনুভূতিটাই ছিল আলাদা যেই অনুভূতিটা আমি চাইলেও কোনওদিন ভুলতে পারবো না ওই মুহূর্তটা ছিল আমার কাছে খুবই একটি বিশেষ মুহূর্ত এছাড়াও আরও অনেক এরকম মুহূর্ত আছে যেগুলো আমার পক্ষে কোনোদিন ভোলা সম্ভব নয় যখন আমি ক্লাস ফাইভে পড়তাম প্রথম ক্লাসে গিয়েছিলাম ওই দিনের অনুভূতিও ছিল অন্যরকম প্রথম দিন আমি ক্লাস ফাইভে যখন যাই তো অনেক অচেনা মানুষ অনেক অচেনা বন্ধু অনেক অচেনা লোকের সাথে আমার প্রথম পরিচয় হয় এর আগে আমার গ্রামের স্কুলে পড়তাম সেখানে ছিল সবাই আমার চেনা বা কিন্তু যখন আমি প্রথম ক্লাস ফাইভে স্কুলে পৌঁছাই প্রথম দিন গিয়ে এত নতুন নতুন আমার সহপাঠীদের সাথে আমার পরিচয় হয় তো ওই দিনটাও আমার কাছে ছিল অনেকটাই আনন্দের এবং আমার কাছে কিছুটা ভয়ের প্রথমে আমি কিছুটা ভয় পেয়েছিলাম এবং ঘাবড়ে ছিলাম কিন্তু যাওয়ার পর যখন অন্যান্য পাঠীদের সঙ্গে মিশলাম এবং তাদের সাথে বন্ধুত্ব তৈরি হলো সেই দিনটাও ছিল আমার কাছে বিশেষ দিন এছাড়াও আরেকটা দিন ছিল যেটা আমার কাছে খুবই বিশেষ দিন ছিল সেইটা হলো আমি যখন ক্লাসের কালচারাল যে অনুষ্ঠান সেই সেই অনুষ্ঠানে ক্যুইজ হয়েছিল এবং এই ক্যুইজেতেও আমি সেকেণ্ড প্রাইজ পেয়েছিলাম ওই দিনটাও ছি আমার কাছে খুবই বিশেষ দিন এই ঘটনাগুলো আমার কাছে ছোটবেলার স্মৃতি হয়ে থেকে গেছে যেগুলো আমার কোনওদিন ভোলা সম্ভব না এবং ওই ঘটনাগুলো আমার কাছে খুবই বিশেষ